আমি কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছিলাম শিলিগুড়ি একটু হংকং মার্কেটে আমার একটা বন্ধু থাকে সেখানে আমি যাব বলে একটা এনজেপি স্টেশন থেকে একটা ওলা আমি বুক করেছি ওলাটার নাম ছিল তারা মা ট্রাভেলিঙ্কসের গাড়ি সেখানে একজন একজন ড্রাইভার ছিল নাম পিমাল কিস্কু তিনি আমাকে প্রথমে আমাদের এনজেপি স্টেশনে এলেন গাড়িটা সেখান থেকে আমাকে রিসিভ করেছিল রিসিভ করার পর সেখান থেকে আমাকে বললাম আমি এইখানটায় ফ্যান্সি মার্কেটে শিলিগুড়ির হংকং মার্কেটে যাব হংকং মার্কেটের কাছে একটা হোটেল ছিল হোটেলটার নাম ছিল আমার কালীমাতা হোটেল সেই কালীমাতা হোটেলের ধারে আমাকে নিয়ে গেল এবং নিয়ে যাওয়ার পরে উনি আমাকে বলল ভাই ভাই বলেনি উনি আমাকে বলল স্যার আপনার যে আমাকে যে অ্যাড্রেসটা বলেছিলেন কালীমাতা হোটেল সেই হোটেলের কাছে আমি চলে এসেছি আপনি এবার এখানে যাবেন গিয়ে এখানে নিচে আছে এনাদের রিসেপশন রিসেপশনে আপনি কথা বলে নিন তখন আমি ওনাকে থ্যাঙ্ক ইউ বলে ওনার যে গাড়ির পেমেন্টটা হয়েছিল যেটা আমার সাথে কথা হয়েছিল সেটা আমি ওনাকে দিয়ে দিয়েছিলাম আমার ফোন পের মাধ্যমে